ঝাড়গ্রাম জেলাটি মূলত সাঁওতালি বা নীচু জাতিতে ভর্তি হ্যাঁ তবে এটা বলবো না যে ঝাড়গ্রাম জেলা খুব একটা কাঁচা শহর ঝাড়গ্রাম জেলা কিন্তু অনেকটাই উন্নত কারণ ঝাড়গ্রাম জেলায় অনেক সংস্কৃতি বা ঐতিহ্য আছে যেগুলো মানুষের চোখে লাগে মানুষ দেখতে থাকে যেরকমই হল ওখানকার কৃষি মেলা কৃষক সম্মেলন এছাড়াও যে জঙ্গল মহলের মেলাগুলি হয় জঙ্গল দেখার যে পর্যবেক্ষণের একটি ব্যপার থাকে এছাড়াও যে হিন্দু বা বাঙালিদের যে নিয়মিত যেই পূজা পার্বণ লেগে থাকে এগুলো কিন্তু সবটাই ঝাড়গ্রাম জেলার সংস্কৃতিক এই সংস্কৃতি বা এছাড়াও যে কাঠের কারুকার্য ঝাড়গ্রাম সব জেলাতে সবথেকে বেশি ভালো হয় কাঠের কারুকার্য এখানে কাঠের যে কাজগুলি হয় সেগুলো সত্যি দেখার মতন এবং সেই কাজগুলি সত্যি খুব সুন্দর যেগুলো দেখলে মানুষের মন ভিজে ভালো হয়ে যাবে একজন বিদেশীর কাছে এই যে ঐতিহ্য বা ওই সংস্কৃতি সেটা সেই বিদেশি আসলেই দেখতে পাবে আমি তাকে এটাই বলব যে দেখুন আমাদের এখানের সংস্কৃতি ঐতিহ্য আমাদের এখানে সবই সুন্দর এখানের মানুষ নিজের হাতে সবকিছু তৈরি করে কোনটাই কৃত্রিম নয় সবই নিজের হাতে তৈরি করে এখানে বিক্রি করা হয়